আমার বর্তমান যে শক্তি তা শক্তি শারীরিক শক্তি নয় তাই আমি বলতে পারি যে আমার শক্তি বর্তমান শক্তি হলো শিক্ষা এই শিক্ষায় আমার সবচেয়ে বড়ো শক্তি কারণ এই শিক্ষা নিয়ে আমি অনেক কিছুই ইংরেজি জিনিস পড়তে পারি বাইরে বাইরে যেও আমি কখনও লজ্জিত হতে হয় না এই শিক্ষা থাকলে তাই বলাই যেতে পারে যে আমার সবচেয়ে বড়ো শক্তি হলো শিক্ষা এবং দুর্বল জিনিস হলো ও যে এ এ টাকা এই আমাদের বর্তমান আন যে পরিস্থিতি তাতে চাকরি খুবই কম এবং শিক্ষা থাকতেও ও অনেকেই চাকরি পাচ্ছে না তার থেকেই এ আমার যে দুর্বলতা ঠিক একই আমার টাকার খুবই দুর্বলতা এবং আমার যে শক্তি তা বড়ো শক্তি হলো একটাই তা হলো শিক্ষা কারণ এই শিক্ষার জন্যই আমি এখন মাথা উঁচু করে বেঁচে থাকতে পারি